আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য ফি কাঠামো প্রদান করতে হয় সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ফি কাঠামো অনেকটা কম থাকে এবং বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ফি কাঠামো অনেকটা বেশি থাকে সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ফি কাঠামো যেহেতু কম থাকে তাই মানে অর্থের দিক থেকে বাবা মারা অনেকটাই অনেকটাই ভালোভাবে সেই টাকা দিতে পারে নিজেদের সুবিধা মতো এছাড়া সরকারি স্কুলে ভর্তির ফলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন বই খাতা অনেক বই খাতা পাওয়া যায় যে বই খাতা ফ্রিতে পাওয়া যায় এবং বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে হচ্ছে বই খাতা ফ্রিতে পাওয়া যায় না সেখানে টাকা দিয়ে বই খাতা কিনতে হয় তাই আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করবার জন্য ফি কাঠামো বেসরকারি এবং সরকারি স্কুলে ভিন্ন রকম